বাচ্চারা আজকাল খেলে এমন কিছু গেম হলো যেমন প্রথমে সব থেকে বিখ্যাত বাচ্চাদের মুখে মুখে যে আমরা গেমটার নাম শুনতে পাই সেটি হচ্ছে ক্যান্ডি ক্রাশ সাগা বাচ্চারা এটা খেলতে আরো পছন্দ করে কারণ এতে অনেক রকম মেলানোর জিনিস থাকে এতে আমরা যতো যতো মেলাবো ততো আমরা আরো কঠিন কঠিন লেবেল পাবো এমনি করতে করতেই গেমটা খেলতে বাচ্চারা খেলতে খুব পছন্দ করে তেমনি এরপরে আছে টেম্পেল রান ওয়ান টু থ্রি এমনি করেই এটা অনেক ভার্সান আছে টেম্পেল রান হচ্ছে একটা মানুষ যাকে আপনারা একটা গুহার মধ্যে দিয়ে দৌড় করাতে হবে এবং সেখানে গোল্ড কুড়াতে হবে এবং সেখান ভাল্লুকটার কাছে বাঁচতে হবে এমনি করে করে আসে এবং আর একটি বিখ্যাত গেম হচ্ছে হিল ক্লাইম্ব রেসিং সেইখানে একটি মানুষ গাড়ি নিয়ে গাড়ি চালাবে এবং বাচ্চাটা তা ড্রাইভ করাবে গাড়িটাকে যে কেমন করে চালাবে না চালাবে বাচ্চারা এই নতুন নতুন গেমগুলি খেলতে খুব পছন্দ করেন